গত সাত দিন আগে নিতা ফ্যাশনস থেকে আমি একটি জ্যাকেট কিনে আনি এবং সেটি ব্যবহার করে যতদূর বুঝলাম দোকানের কাপড় খুবই বাজে গুণগত মান জ্যাকেটটার খুবই খারাপ এবং আমি খুবই অসন্তুষ্ট বোধ করছি জ্যাকেটটি মোটেও ভালো নয় এবং তিন চারদিন ব্যবহার করার মধ্যেই জ্যাকেটের চেন এবং বোতাম খুলে আসে হালকা হয়ে আসে এবং সেটি ব্যবহার করেও আমার ভালো লাগেনি আমি আমার বন্ধুদেরও বলবো যাতে ওই দোকানে না যায় এবং সেই জ্যাকেট বা সেই কাপড় যাতে তারা ব্যবহার না করে